পশুপালনে ব্যবহৃত কিছু সাধারণ ধরনের পশু খাদ্য হলো ভুট্টা সোয়াবিন খাবার আলফালফা ঘাস খাবার বিচালি সবুজ ঘাস ইত্যাদি স্বাস্থ্যকর উৎপাদন পেতে প্রাণীদের আমি এই সমস্ত খাবার খাওয়াতে বেশি পছন্দ করি যেমন সবুজ শাক সবজি ঘাস জাতীয় খাবার খোল গম ভুট্টা বিচালি ইত্যাদি এইগুলো খেলে প্রাণীরা খুব তাড়াতাড়ি বাড়ে এবং তাদের উৎপাদনও খুব তাড়াতাড়ি ভালো হয় সেই জন্য আমি আমার পশুপালনে এই ধরনের খাবার ব্যবহার করে থাকি যেটা তাদের পক্ষে খুব স্বাস্থ্যসম্মত এবং তাদের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে যাতে তারা খুব দ্রুত বৃদ্ধি পায় এবং তারা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে সেজন্য আমি পশুপালনে এই সমস্ত খাবার ব্যবহার করে থাকি